হ্যাঁ আপনি মাসিমা ম্যাডাম বলছেন হ্যাঁ দেখুন ম্যাডাম আর জি করের যে ঘটনা ঘটে গেছে একটা ভয়ংকর ঘটনা আপনি তো জানেন কিন্তু সে থেকে তো আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে আরো শিক্ষা নেওয়া উচিত এখন তো বাইরে বের হওয়াটা মুশকিল মানে অনেক সময় দেখা যায় মানে কাকা মামা এই সব চরিত্রের মানুষগুলোই ও বা বাবার বয়েসি দাদুর বয়েসি মানুষগুলো ছোটো বাচ্চাদের শারীরিকভাবে নির্যাতন করে হ্যাঁ সুযোগ পেলে বাজেভাবে তাদের টাচ করার চেষ্টা করে তো বাচ্ছারা তো বোঝে না আমরা বড়ো মানুষ আমরা বুঝি অনেক সমায় লোক লজ্জার ভয়ে মুখ বুজে সহ্য করি অনেক সময় আবার প্রতিবাদও করি আর প্রতিবাদ করতে গেলে পাঁচটা মানুষ আঙুল তুলবে ওই মেয়েটার আবার একটা দাগ হয়ে গেছে হ্যাঁ মান সম্মানের ভয়ে কিছু বলতে পারি না তবুও বাচ্চারা যেভাবে শিকার হচ্ছে আমার মনে হয় আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে আপনি তো আমাদের এখনাকার সমাজকর্মী আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে আপনাদের টিমটা নিয়ে যদি বিভিন্ন স্কুলে এই বিষয়ে একটু বলেন যে স্কুলের বাচ্চাদের যে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ মানে দাদুর বয়সি বা বয়েস্ক বয়েস্ক মানুষও বাচ্চাদের এমনভাবে টাচ করে জঘন্যভাবে টাচ করে কিন্তু বাচ্চারা বুঝতে পারে না হ্যাঁ তো তাদেরকে শেখাতে হবে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ হ্যাঁ বা গ্রামে গ্রামে এসেও সবাইকে বোঝানোর যদি একটু ব্যবস্থা করেন আমিও আপনাদের সঙ্গে থাকবো আমিও সহযোগিতা করবো হ্যাঁ তো আপনি যদি একটু সাথে থাকেন আপনার টিম নিয়ে তাহলে খুব ভালো হয় তো আপনি থাকবেন তো ঠিক আছে ম্যাম তাহলে সামনের রবিবার আমরা দেখা করি দেখা করে এই বিষয়ে আলোচনা করি তারপরে আমরা কাজ করতে নেমে যাবো ঠিক আছে ম্যাম ঠিক আছে তাহলে রাখি এখন আচ্ছা রাখছি তাহলে